ভারতের স্বাস্থ্য সেবা আগের থেকে হলে কিছুটা উন্নতি হয়েছে কিন্তু তা বলে খুব বেশি যে উন্নতি হয়েছে তা না কারণ ডাক্তাররা তো ছুটির দিনে থাকে না বড়ো ডাক্তার তারপরে হচ্ছে রুগিদের রোগ সমন্ধে বেশি কিছু তারা বলেন না তাড়াতাড়ি করে দেখে রুগিদের চলে যায় এবং হচ্ছে আমরা যদি কোনো কথার জিজ্ঞাসা করি তারা ঠিকভাবে উত্তরও দেয় না এবং সেই উত্তরগুলো দেয় হচ্ছে জুনিয়র ডাক্তাররা এবং জুনিয়র ডাক্তাররা বেশি কথা জিজ্ঞাসা করা যায় না তাদের জিজ্ঞাসা করতে গেলেই তারা হচ্ছে আর সিস্টার সিস্টাররা তো কোনো কথাই বলতে চায় না বললেই তারা রাগ করে আমরা কি সব কিছু জেনে রয়েছি না কি সিস্টার কে কী করছে না করছে আমাদের তো রোগির রোগ সম্বন্ধে জানতে হবে আর সেরকম এই রকম ব্যবস্থা এই হলে পরে আর স্বাস্থ্য সেবা কী কোনো সেবাই চলবে না